জল পরিশোধিত ও বিশুদ্ধ করার জন্য আমি নিশ্চয়ই অনুশীলন অনুসরণ করি যেমন বাজারে কিনতে পাওয়া যায় অ্যাকুয়া গার্ড কী জল বিশুদ্ধ করার জন্য নানান রকম মেশিন সেটাই আমরা অনুসরণ করে জল বিশুদ্ধ ও পরিশোধিত করি এবং ঘরোয়া উপায়েও আমরা ব্যবহার করি যেমন জল ফুটিয়ে ব্যবহার করা বা জল পান মানে পানীয় জল পান করার জন্য জল ফুটিয়ে ব্যবহার করি ও কিছু ওষুধ কিনতে পাওয়া যায় গুঁড়ো গুঁড়ো ওষুধ সেগুলো আমরা জলে মিশিয়ে সেই জলটাকে পরিশোধিত ও বিশুদ্ধ করতে পারি